বলছি কী অবস্থা এবারে কৃষি মানে এরকম এই গরমে ধান কেমন হচ্ছে তোমার কেমন হয়েছে হ্যাঁ তো মনে তো হচ্ছে টাকাটা বেকার যাবে কারণ মোটে তো বৃষ্টি হচ্ছে না ওই জন্য করে আর বাচ্চাগুলো সব ঈদের সমায় জামা কাপড় কিনতে চাইছে তা কী করে কিনবো এবারে কী হবে তা কী জানি হলো হ্যাঁ বেকার চলে গেল শুধু হ্যাঁ বলছি এবারে কোনো কোনো সাহায্য করবে বলে মনে হয় ফসল বাড়ি আনতে মানে পারবো না হয়তো তুমি ধান বাদ দিয়ে আর অন্য কিছু চাষ করেছো নাকি আমি তো সবজি চাষ করেছিলাম কিন্তু হয় নি মানে বৃষ্টি হয় নি ওই জন্য করে ঠিক আছে ঠিক আছে তা রাখছি আমি বাড়ি মানে কাজ আছে ঠিক আছে